আমার এলাকার সব মানুষ যে সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলির সম্মুখীন হয় সেইগুলি হল সংক্রামক রোগ সংক্রামক রোগ বলতে বোঝায় কোন পশুর জীবের দেহ কোশের রোগ সৃষ্টিকারী সংগঠকের অনুপ্রবেশ আক্রমণ সংখ্যা বৃদ্ধিকে বলা হয় সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ সংক্রামক রোগের পরিভাষা হল ইনফেকশন এই রোগের লক্ষণগুলি এই রোগের যে সৃষ্টিকারী সৃষ্টিকারী হল ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এবং অসংক্র অসংক্রামক রোগ অসংক্রামক রোগ বলতে বোঝায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ইত্যাদিকে অসংক্রামক রোগ বলা হয় অসংক্রামক বেদি আক্রান্ত মানুষের মধ্যে তাদের পূর্বপুরুষের রোগের পারিবারিক ইতিহাস ইতিহাসে থাকে এ রোগের ক্ষেত্রে পারিবারিক বা জিনগত ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আমাদের এলাকার মানুষদের সবচেয়ে যে রোগে ভুগে সেটি হচ্ছে অপু অপুষ্টি রোগে অপু অপুষ্টি বলতে বোঝায় এটা প্রায়ই খাবারের বেশী দাম ও দারিদ্রের সাথে সম্পর্কিত স্তন্যপান করানোর ঘাটতিও হতে পারে বেশ কয়েকটি সংক্রামক রোগ

আমাদের অপু অপুষ্টি হয় অপুষ্টি অপুষ্টি বলতে অপুষ্টি শিশুদের মধ্যে শিশুর মধ্যে শিশুদের মধ্যে বেশী দেখা যায় এবং এই এর অপুষ্টির লক্ষণ ও উত উপসর্গগুলি হল শুষ্ক খসখসে ত্বক বাড়িতে রক্তপাত ক্ষুধামান্দ্য কম শারীরিক বৃদ্ধি একদমই বৃদ্ধি থেমে যায় এই এই রোগ প্রতিরোধ করতে হলে যে যেগুলি আমাদের করতে হয় সেগুলি হল প্রত্যেক ঋতু প্রত্যেক ঋতুতে যে শাকসবজি বা ফলমূল হয় সেগুলো আমাদের খেতে হবে দুধ বা দুগ্ধ দুধযুক্ত কোনো জিনিস আমাদের খেতে হবে যেমন পায়েস দুধ পনির এইসব খেতে হবে ভাত রুটি শাকসবজি ডিম মাছ মাংস এসব আমাদের খেতে হবে তবে অপুষ্টি রোগ থেকে আমাদের আমরা রক্ষা পাবো